হ্যাঁ কে হ্যাঁ ভালো আছি আপনি কে ও আচ্ছা আচ্ছা বল কেমন আছিস হ্যাঁ তারপরে কি পড়াশোনার কীরকম খবর

আচ্ছা আচ্ছা আচ্ছা আগে বল যে পরীক্ষাটা কেমন হলো কীরকম প্রিপারেশন নিয়েছিলিস হ্যাঁ হয়ে যাবে বাকি বাকি বিষয়গুলো কীরকমভাবে হয়েছে ভূগোল ছিল ভূগোল ভূগোল বিষয় বাহ ভূগো ভূগোলের সমস্ত কিছু যে প্রাকৃতিক দিকটা হয়েছে তো পুরোটাই আচ্ছা

আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাকি বাকি বিষয়গুলো মানে যে মূল যে বিষয় তো থাকেই যেমন বাংলা ইংরেজীটা তো বাংলাটা কেমন হয়েছে বাংলা ভালো হয়েছে বেশ বেশ খুব ভালো আর কী কী বিষয় ছিল দর্শণ ছিল আচ্ছা আচ্ছা রাষ্ট্রবিজ্ঞান বেশ বেশ বেশ ভালো তা এরপরে পরীক্ষা তো হলো শেষ ভালোই হবে রেজাল্ট বেরোলে অবশ্যই আমাকে জানাস আর কীরকমভাবে মানে এগোবার ইচ্ছা আছে ওই আই টি ইয়ের দিকে পলিটেকনিকের দিকে তাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাতেই ভালো আসলে এখন তো বর্তমান সময়ে তো সরকারি চাকরির সম্পর্কে তো সেই ভালো পূর্বাভাস নেই তো সেইক্ষেত্রে এই একটা স মানে একটা নির্দিষ্ট পথে যাওয়াটাই ভালো যেহেতু একটা ভবিষ্যতেরও তো ব্যাপার থাকে সব ক্ষেত্রের দিকেই তো তাহলে পলিটেকনিক করাটা আমার মনে হয় বেশ ভালো উপযুক্ত একটা বিষয় নিয়ে পড়াটাই বেশ বুদ্ধিমানের কাজ হবে তো সেক্ষেত্রে ওইটা নিয়ে এগোনোটাই আমার মনে হয় ভালো আমি এটাই মানে কী বলবো বলবো যে যাতে এটা একটা জিনিস নিয়ে এগোনোটা বেশ একটা নিজের ভবিষ্যতের জন্য আর আগামী প্রজন্মের জন্য একটা বেশ ভালো পদক্ষেপ তো সেক্ষেত্রে ওই ওই স্ট্রীমে এগোনোটাই ভালো কেমন একদম আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক

আচ্ছা আচ্ছা ভালো ভালো থাকিস কেমন রাখি